হ্যালো হ্যাঁ দাদা বলছি আমার আমার মাঝ রাস্তায় গাড়িটি খারাপ হয়ে গেছে আর কি যদি একটু দিতেন খুব ভালো হতো

আমার গাড়িটা মানে টিন বক্সে না গিয়ার বক্সে খুব খচখচ আওয়াজ হচ্ছে আর যেতেই পারছি না এমনই আওয়াজটা হচ্ছে হ্যাঁ আমি ওখানটায় আমার রেঞ্চ ছিলো রেঞ্চ দিয়ে খুলে একটু দেখলাম টিনটা একটু হালকা ক্ষয়ে গেছে তো গিয়ারের বক্সটি ইয়ে হয়ে গেছে তো মেকানিক ছাড়া তো বুঝবো না আপনি কি আসতে পারবেন হ্যাঁ এক দেড় ঘন্টা না আমি তো সেই ক্ষীরপাই যেতে ওখানে আটকে গেছি খুব অসুবিধায় পড়ে গেছি লরি বাস আসছে আমি তো আর যেতে পারছি না আজকে মিটিং আছে একটা প্রচুর ডেকেছে মিটিংয়ে ওই মিটিংয়েতে বিশেষ বিশেষ কারণ কিছু বলার ইয়ে আছে তা কী করবো এবার আর ভাবতে পারছি না আর টিন বক্সটা এমন জায়গায় আটকে গেছে যে আমি অন্তত কিছু আর করতেই পারবো না নিজে তা দাদা বলছি আপনার কাছে অন্য কোনো মেকানিকের নম্বর আছে না এখানে শুদু আপনিই মেকানিক যদি একটু বলতেন তাহলে খুব ভালো হতো এমন জায়গায় সমস্যায় পড়ে গেছি আর কী বলবো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ হুম হুম